হ্যালো আমি আমি আসলে আপনি তো ফটোগ্রাফার কথা বলছেন না ফটোগ্রাফারের আমি আসলে একটা জায়গা থেকে একটা বন্ধুর কাছ থেকে আপনার নাম্বারটা পেলাম তো আমার বাড়িতে একটা জন্মদিনের অনুষ্ঠান আছে যেহেতু আমার ভাইয়ের তো আমরা চাইছি মানে মা বাবা ভাই বোন মানে পুরো ফ্যামিলি মিলে ফ্যামিলির ফটো শ্যুট করতে আর কি বাড়িতেই হবে লোকেশানটা তো আপনি কি ওই ধরুন আজকে তো আপনার এগারো তারিখ সামনের কুড়ি তারিখ কি থাকবেন ফাঁকা থাকবেন তাহলে ওই দিন হতো আর কি আচ্ছা তাহলে তাহলে হচ্ছে মানে আসলে হঠাৎ করেই তো ইয়ে হয়ে গেছে না ওই জন্যই বলছিলাম আর কি একটু দেখলে ভালো হতো না হলেও আমি জানি যে ফটোগ্রাফারদের পুরো আগে থেকে বুকিং করতে হয় এবারে আমাদের প্রোগ্রাম যে এভাবে পড়বে সেরকম কোনো ঠিক ছিল না হঠাৎ করেই ঠিক হয়েছে তাহলে দেখলে ভালো হতো আর কি তবুও দেখুন না কারণ জন্মদিনের দিনই আমরা ফটোগ্রাফিটা করতে চাইছি তো ওই জন্য সমস্যাটা হয়ে হঠাৎ করে ঠিক হয়েছে কোনো ঠিকই ছিল না সেই জন্য আমি বুঝতে পারছি আপনাদের অনেক থাকবে ওই দিনটা ভালো একটা দিন তো ওরকম অনেক ধরা থাকবে আপনাদের বুঝতেই পারছি সেটা কিন্তু তবুও যদি দেখতেন ভালো হতো আর কি ঠিক আছে টাকা পয়সা নিয়ে কোনো সমস্যা হবে না কিন্তু তাহলে আপনি ডেতে হবে না নাইটে হবে কোন টাইমে ফটো শ্যুট করবেন আমাদের আসলে নাইটে ফটো শ্যুট করতে চাইছিলাম কারণ ডেতে আমরা আগের বার করেছিলাম তো নাইটে ফটো শ্যুট হলে ভালো হতো আর আপনি তাহলে নাইটে হবে তো আপনার আচ্ছা আপনি কি তাহলে ঘণ্টা হিসাবে টাকা নেবেন না কি হচ্ছে কত পিস ছবি তুললেন তার হিসেবে টাকা নেবেন না আপনি কি ঘণ্টা হিসেবে নেন না হলে ফটো হিসেবে নিলে তো বোধহয় ভালো হতো সেক্ষেত্রে আমাদেরও একটা সুবিধে হতো যে জানতাম পিস হিসাবে এত টাকা নিচ্ছেন টোটাল আপনাকে ধরুন তিন ঘণ্টার উপরে থাকতে হবে কিন্তু তিন ঘণ্টাতেও কিছু হবে না বোধহয় ওই চার ঘণ্টা আরে হয়ে যাবে ওটা তিন ঘণ্টা বলছি আমি তারপর আছে খাওয়া দাওয়া সবই তো আছে আচ্ছা ঠিক আছে সেটাতে সমস্যা হবে না তাহলে আপনি কনফার্ম বলছেন না কি আপনি দেখে জানাবেন না হলে তো আমাকে আবার অন্য কাউকে ফোন করে জানতে হবে না সন্ধ্যে সাতটা থেকে আসবেন সাতটা থেকে এগারোটা চার ঘণ্টা কুড়ি তারিখ সন্ধ্যে আচ্ছা ঠিক আছে তাহলে আপনার এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে তো আমি তাহলে অ্যাড্রেসটা আপনাকে হোয়াটসঅ্যাপ করে দেবো ঠিক আছে তাহলে রাখছি